স্থানীয়ভাবে প্রাপ্ত উৎস জৈব এবং মুক্ত পরিসরের পশু পণ্যগুলি বেছে নেওয়া এবং ছোট আকারের কৃষকদের সমর্থন করা ইত্যাদি ভোক্তাদের টেকসই এবং নৈতিক পশুপালন অনুশীলন সমর্থন করতে পারেন এবং সরকারি স্কিম থেকে আমরা একটা সাহায্য পাই সেইখানে পশু পশু দেওয়া হয় এবং সেখানের গরু ছাগল গরু ছাগল ভেড়া প্রভৃতি এই শুয়োর প্রভিতি নানান ধরণের পশু দেওয়া হয় এবং একটা মোটা টাকার লোন দেওয়া হয় যাতে আমরা সেই পশু পাখিদের সাহায্য খাওয়া দাওয়া দেখা শোনা করতে পারি সেই হিসাবে আমাদের একটা মোটা টাকা দেওয়া হয় এবং এমন এই পেশাকে লক্ষ্য করে একটা পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা আমরা যেমন সেই পশু ছাগল গরু বা যে সমস্ত আমাদের দেওয়া হয় সেই তাদের আমরা দুধ বা তাদের বাচ্চাগুলোকে বিক্রি করে একটা টাকা রোজগার করি এবং এই এইটাতে থেকে যাতে আমরা ভালো জায়গায় পৌঁছোতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখি যাতে আমরা এর থেকেও আরও ভালো পর্যায় পৌঁছে যাই এবং সরকার আমাদের নানানভাবে সাহায্য করে টাকা দিয়ে যাতে আমরা পশুদের এ ঠিক মতো দেখা শোনা করতে পারি এবং এই পেশাটির মাধ্যমে আমরা একটা ভালো সেন্টারে যোগাযোগ করি যে সেখানে শেখানো হয় পশু পাখিদের কীভাবে দেখা শোনা করা হয় যাতে পশুপাখিরা ঠিক মতো তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা প্রভৃতি সমস্ত কিছু সেখানে সেই ট্রেনিংয়ে ট্রেনিং অনুষ্ঠানে শেখানো হয় যাতে আমরা পশু পাখিদের ঠিক মতো দেখাশোনা করতে পারি এবং পশুপাখিদের যাতে ঠিক মতো দেখা শোনা করতে পারি সেই হিসাবে ওনারা মাসে মাসে দেখতে আসে যাতে পশু পাখিগুলো ঠিক আছে কিনা সেই হিসাবে তাঁরা মাসে মাসে আসে একবার একবার করে দেখে যায় যাতে পশুপাখিগুলো ঠিক আছে কি না এবং যে হিসাবে টাকার লোন দেওয়া হয় সে আমরা সেই তাদের দুধ বা নানান রকম বাচ্চাদের বিক্রি করে সেই টাকা গুলো লোনগুলো একটা টাইমে আমাদেরকে চোকাতে হয় এবং সেই হিসাবে আমরা একটা ভালো জায়গা যাতে এর থেকে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি সেই হিসাবে আমাদের সরকার যাতে আমাদের ধ্যান রাখে এবং পশুপাখিদের নানারকম উপকার আমরা করে থাকি